প্রথমত আমি কোনো লেখা লেখককে তার লেখার মাধ্যমে পর্যবেক্ষণ করবো যে তার লেখাটা কী ধরনের হচ্ছে তার লেখার মধ্যে যে কোনো কিছু বাস্তব ভাবনা ফুটে উঠছে সমাজের কোনো দিককে কি তুলে ধরছে সেই সেটা যদি না হয় তাহলে আমি সেটাকে যাতে আরও তুলে ধরতে পারে সেটাই আমি আশা করবো এছাড়াও আমি আমি অনুভব করেছি যে আমার লেখা সবসময় যে সবসময় সবসময় যে ভালো হয় সেটাও নয় তাই আমি আমার লেখাকে সবদিক থেকে সবরকমভাবে ভালো করার চেষ্টা করি এবং সেটা ভবিষ্যতে হয়ে উঠবে কিনা সেটা আমি জানিনা আমার লেখাকে সমর্থন করে একজন একজন আমার বন্ধু এবং সে আমাকে প্রতিটা মুহূর্তে উৎসাহিত করে যে ভাবতে চেষ্টা করে যে কোনো ছোটো খাটো বিষয় হলেও যেন আমি সেটা ভাবি সেটাকে নিয়ে চর্চা করি যাতে সেই ছোটো খাটো বিষয়টা সমাজের মধ্যে এক অন্যরকম ভাবনা নিয়ে আসে যা যা প্রত্যেকটা চোখ মানুষের চোখে এক নতুন দিশানা রূপে বেরিয়ে আসে তাই আমার এই লেখা লেখনী যেন আমি এগিয়ে যায় এইভাবে লেখার বিষয়টা শুধু যে একইভাবে হবে সেটা নয় সেটাকে বিভিন্নরকম ভাবে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের প্রত্যেকটা মানুষের পছন্দ সমান নয় তাই প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক বিভিন্ন রকমভাবে লিখতে হবে